পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান প্রাকৃতিক সম্পদগুলি আপনাদেরকে বা পরিবেশকে ভালো রাখতে গেলে আমাদেরকে সর্বপ্রথম দূষণ প্রতিকার করতে হবে পৃথিবীর বুকে যে স্বচ্ছ বাতাস ফিরিয়ে দিতে হলে আমাদেরকে সজাগ হতে হবে গাছ কাটা নিষিদ্ধ করতে হবে এবং সবার আগে নিজের এলাকায় যত বৃক্ষরোপণ করা যায় বৃক্ষরোপণ করতে হবে এবং সে বিষয়ে জোর দিতে হবে তাছাড়া সকল মানুষকে আমাদের সচেতন করতে হবে যাতে কোনও রূপ জঞ্জাল এদিক ওদিক না ছড়িয়ে দেয় এবং বর্জ্য পদার্থ আলাদা ভাবে ফেলতে হবে এবং জৈব জৈব যে সমস্ত দিক সেগুলি গাছের মধ্যে দিতে হবে তাহলে পরিবেশ পরিবেশে যে গাছপালা সেগুলো সুন্দরভাবে বাঁচতে পারবে এবং তাছাড়া কলকারখানা এগুলির বিষয়ে বিশেষ সজাগ হতে হবে যাতে দূষণমুক্ত ধোঁয়া যাতে ওপরে উঠে চলে যায় সেগুলো যাতে না বা প্লাস্টিক জাতীয় কোনও আবর্জনা যাতে না পরিবেশের উপর পড়ে এবং খুব ছড়িয়ে ছিটিয়ে থাকলে তা পরিবেশের পরিবেশের ইফেক্ট দেখা দিতে পারে এবং তাছাড়াও আমাদের এখানে স্বাস্থ্যবিধিতে যে পরিবর্তনগুলি লক্ষ্য করেছি তার মধ্যে অনেকটাই ভালো দিক অনেকটাই ভালো দেখা যাচ্ছে আগের থেকে এখন পৌরসভার যে স্বাস্থ্যকর্মীর টিম তারা সমস্ত দিক থেকে সজাগ আছে এবং যে সমস্ত এলাকাতে জলটল স্বচ্ছ জলটল যেগুলো জমে আছে সেগুলো যথেষ্টভাবে নিকাষি করার ব্যবস্থা করছে এবং তাছাড়া সমস্ত দিক থেকে স্বাস্থ্য স্বাস্থ্য বা আশা কর্মীরা সমস্ত ভাবে সমস্ত ভাবে এলাকায় এলাকায় যেয়ে মানুষকে সজাগও করছে এবং তাছাড়া আমাদের এখানে এ যে জলের দিক থেকে জলের প্রধান উৎসর মধ্যে যেগুলো আমাদের এখানে কল আমাদের এখানে কল পৌরসভা ডিভিসির কল সে কল রয়েছে তাছাড়াও বিভিন্ন দিকে নানান কুঁয়া রয়েছে কুঁয়া রয়েছে এবং তাছাড়াও অল্পস্বল্প পরিমাণের মিনি স্যালো এগুলো রয়েছে পৌরসভা সবসময় এলাকা পরিষ্কার করে আবর্জনা সরিয়েও নেয় এবং ধূলিকণা বায়ুদূষণ যতটুকু এড়িয়ে চলা এড়িয়ে চলানো যায় ততটাই আমাদের এখানের মানুষজন দেখে করেন সেটা